আমার জীবিকা আমি একজন ক্রিকেটার আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলা দেখতাম ও এই খেলাটিকে খুব ভালোবাসতাম আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন স্কুলে যাওয়ার সময় রাস্তার ধারে যেসব গ্রাউন্ড পড়ত যেখানে সেখানে টুর্নামেন্ট আরে হলে তখন খেলা দেখতাম যাতায়াত করার সময় তখন দেখে বেশ ভালো লাগত এই খেলাটি খুব আকর্ষণীয় এবং আমি যখন স্কুল থেকে বাড়ি ফেরার সময় বিকেলে গ্রাউন্ড দিয়ে যেতাম তখন আমাদের গ্রাউন্ডের আমাদের সকল দাদা ও কাকা সবাই খেলাধূলা করত তখন আমার এই খেলাটি দেখে খুব আকর্ষণীয় মনে হত ও তখন থেকেই আমি এই খেলাটি বেশ ভালোবাসতাম তখন থেকেই আমি একটাই চুজ করে নিই যে আমি বড় হয়ে ক্রিকেটারই হব এবং সেখান থেকেই পথ সেখান থেকেই আমার এই ক্রিকেটারের পথ চলা সেই জায়গা থেকেই আজকে আমি এই জায়গায় আমি ভবিষ্যতে একজন প্রফেশনাল ক্রিকেটার হতে চাই